আমি পুরুলিয়ার ঠেক রেস্টুরেন্ট থেকে আমডিহাতে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু তার পরিবর্তে আমার কাছে আসে চিকেন ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন যেটি পেয়ে আমি খুবই হতাশ হয়েছি এবং আমি সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলি এবং আমি অভিযোগ জানাই যাতে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য মানুষজন খাবার অর্ডার করে তারা ঠিকঠাক পরিষেবা পায়